হ্যাঁ আমি পাখিদের দলে বা পাখিদের ক্লাবে যোগ দিয়েছি আমি একবার যখন আমার পড়াশুনো সারা হয়ে গিয়েছিল তখন আমি ফাঁকা ছিলাম বা ফ্রি ছিলাম সেই জন্য আমি ওই দলে যোগ দিয়েছিলাম ওই ক্লাবে এবং আমি এই জন্য যোগ দিয়েছিলাম যাতে আমার ওই সব বিষয়ে কিছু অভিজ্ঞতা হোক দিয়ে আমার এক আমার অভিজ্ঞতা হয়েছিল আমার অভিজ্ঞতাটি হলো আমি যখন সে ক্লাবে বা দলে যোগ দিই যোগ দেওয়ার ফলে তারা যে পাখিদের নিয়ে গবেষণা করছে পাখিদের নিয়ে এ আমরা প্রতিদিনই বনে যেতাম যেখানে পাখি দেখা যেত এই বনে অন্য দিন ওই বনে যেখানে বা মাঠ দিয়ে যেতাম যেখানে পাখি প্রচুর পরিমাণে দেখা যেত নানা ধরনের নানা রকমের পাখি এবং সেই পাখিগুলিকে নিয়ে আমরা গবেষণা করতাম আমাদের হাতে ক্যামেরা থাকত সেই ক্যামেরা দিয়ে জুম করে পাখিটাকে ফটোটা নিয়ে পাখিটা পুরো সামনে চলে আসত মানে ফটোর মাধ্যমে ক্যামেরাটা এমনই লেন্স ছিল আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি বলছি এরকমও ক্যামেরা রয়েছে আমার সেখানে একটি ক্যামেরার বিষয়ে অভিজ্ঞতা হলো এবং আরও হয়েছিল সেই পাখিটির ডানা কটা থাকে পা কটা পায়ে আঙুল কটা পাখিটি কী রকম আচার ভঙ্গি করছে কী কারণে করছে কাকে ডাকছে তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কীভাবে খাওয়াচ্ছে বাসাতে বসে সে তার বাচ্চাদের কীভাবে খাওয়াচ্ছে এবং কত কষ্ট করে খাবারটি নিয়ে আসছে এবং সে বাসা তৈরি করবে কত দূর থেকে সে বাসা তৈরির জিনিসপত্রগুলো নিয়ে এসে বাসা তৈরি করছে এই সব জিনিসগুলো লক্ষ করেছিলাম ওদের সাথে গিয়ে আমি ওই দলে দিয়ে আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছিল অনেক কিছুই দিয়ে আবার আমার কাজের চাপ চলে আসতে আমি ওই দল থেকে আর যোগ দিতে পারিনি ওই দলের সাথে আমি যেতেও পারিনি তাই ওই দল থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম তবে আমার অনেক কিছু বিষয়ে অভিজ্ঞতা হয়েছিল